আমার খেলার কথা বলতে গেলে আমার নাতনি বড়ো ছেলেের ছোটো মেয়ে খুব খেলায় মন তার দৌড় খেলায় আমাদের স্কুলে প্রাইমারি স্কুলে যখন পড়ে তখন সে মাস্টার তাদের তাদের খুব খেলা শেখাতো সেই খেলায় সে ফার্স্ট হলো মাস্টারমশাই সাহেব বললো যে অমুক জায়গায় খেলা করতে যতে সেখানেও নিয়ে গেলো সেখানেও ফার্স্ট প্রাইজ নিয়ে আসলো আবার মাস্টার মশাই আবার দিন ফেলালো সে আবার অন্য জায়গায় গিয়ে আবার ফার্স্ট হয়েছে তাকে সুন্দর দেখে একটা সুন্দর দেখে প্রাইজ তাকে দিলো প্রাইজ পেলো সে খুব খুশি খেলাধুলাই খুব আগিয়ে আছে আমরা আমার নাতনি খুব খেলাতে